আমার কিন্তু বাংলা সিনেমাই বেশি ভালো লাগে আমি বাংলা সিনেমাই বেশি পছন্দ করে থাকি এবং বাংলা সিনেমাই আমি বেশি দেখি পুরাতন দিনের বাংলা সিনেমা বা এখন নতুন দিনেরও অনেক বাংলা সিনেমা বেরিয়েছে তো সেইসব সিনেমাগুলোই আমি দেখি এর মধ্যে আমার প্রিয় সিনেমা হলো সাতপাকে বাঁধা যেখানে হচ্ছে নায়ক ছিলো জিৎ এবং নায়িকা ছিলো কোয়েল তো এদের এই সিনেমাটা আমার খুবই ভালো লেগেছিলো এই সিনেমায় দেখা গিয়েছিলো যে জিৎ প্রথমে বিয়ে করতে চাইছিলো না জিতের বাবা বিয়ে দিয়েছিলো কিন্তু সেইটা আবার এক বছরের এগ্রিমেন্ট করে বিয়ে দিয়েছিলো তাতেও কিন্তু রাজি হয়েছিলো কোয়েল কারণ সে ভেবেছিলো যে আমি এক বছরের মধ্যে তার মন জয় করে নিতে পারবো সে এক বছর এর মধ্যে ও আমাকে ভালোবেসে ফেলবে এবং বলবে যে আমি সারা জীবন ঘর করবো তোমার সাথেই সম্পর্ক রাখবো কিন্তু সেটা হয়নি এই এক বছর পর কিন্তু তারা মানে স্বামী স্ত্রী হয়ে না উঠে তারা ভালো বন্ধু হয়ে উঠেছিলো সেটা কোয়েল কিন্তু মন থেকে মেনে নিতে পারেনি কিন্তু সেটা জিৎ কিন্তু সেটাই ভেবেছিলো তো এরকম একটা চরিত্র হয়েছিলো কিন্তু তারপরে আবার ঠিক মিলন হয়েছিলো এই সিনেমাটা আমার খুবই ভালো লাগে এই সিনেমার যতগুলো গান আছে সেই গানগুলোও আমার খুব পছন্দের এবং এই সিনেমাটাও আমি অনেকবার দেখেছি আর যতবারই সিনেমাটা দেয় টিভিতে দেয় আমি দেখি আমার খুব ভালো লাগে এবং মাঝে মধ্যে আমি ফোনেও সার্চ করে দেখি আমার খুবই প্রিয় এই সিনেমাটি এটা আমার খুবই ভালো লেগে থাকে লাগে সেই জন্য আমার এই সিনেমাটা আমি অনেকবারই দেখেছি তবু মনে হয় যে আরও দেখি মানে মন যেন ভরেনি মনে হয় দেখি এরকম ধরনের সিনেমাটা আমার খুবই ভালো লেগেছিলো মানে প্রথম থেকেই সিনেমাটা আমি দেখে আসছি যত মানে যতদিন দেখছি তো ওটা দে মনে হয়নি যে এটা পুরনো আর দেখব না এটা মনে হয়নি যতবার দেয় কিন্তু আমি ততবারই দেখি ততবারই আমার দেখতে ইচ্ছে করে